শিক্ষার্থীরা অবশ্যই বৃত্তি পায় যেমন ধরে রাখুন উত্তরকন্যা রবীন্দ্র একটা ইশে রয়েছে সেটা পেয়ে থাকে আর মহিলা ছাত্রীদের জন্য স্কিম আছে যেটা হলো কন্যাশ্রী রূপশ্রী এটা ওরা পেয়ে থাকে